আমাদের বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে শাক সবজি চাষ করি ফুলের বাগান আছে সেখানে ইউরিয়া ফসফেট সমস্ত চাষ করি এবং পশুপালন চাষ করি তাদের যত মল মূত্র যেমন গরু ছাগল যত মল মূত্র পচিয়ে শাকপালা পচিয়ে সব প্রাকৃতিক জৈব সারের মাটির তেজ বাড়ানোর জন্য এবং সব কোনো সময় ধরো গাছে বিষ লেগে গেলো সেইখানে আবার দোকান থেকে আবার বিষ কিনে এনে গাছে দিই তাতেও যদি না কাজ হয় আরও দোকানে কীটনাশক যেমন ইউরিয়া ফসফেট পটাশ এনে গাছের গোড়ায় দিই গাছের বৃদ্ধি করার জন্য